আমাদের যোগ ব্যায়াম একটি সত্যি রূপ কাজেরই রূপ কেন না এই যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষ অনেকটাই সুস্থ থাকে এই ব্যায়ামগুলি করলে যত রকমের শরীরের সমস্যা প্রায় মিটেই যায় ওই জন্য নিত্য দিন মানুষ দুবার করে যোগ ব্যায়াম করা চেষ্টা করে যাতে মানুষ সুস্থ থাকে সবল থাকে সেই জন্যেই মানুষও ব্যায়ামটা এই মোটামুটি একটি কাজের সঙ্গে একটা যুক্তর মতন করে নিয়েছে এবং বিভিন্ন দিকে এর ক্যাম্পও হয় স্যারেরা আসে মানুষকে ভালোভাবে সুস্থ সবল থাকার জন্য তারা সেইগুলি শেখায় শিখে তারা মোটামুটি সুস্থ সবল এসে থাকে